হ্যাঁ আমি কেস কোম্পানির একটা পারফিউম আমি পারচেস করেছিলাম হ্যাঁ তো সেটা লং লাস্টিং বলে দেওয়া হয়েছিলো কিন্তু সেটা লং লাস্টিং না আর সোয়েটপ্রুফও না

তো আমাকে কেসের ওই পারফিউমটা মানে ওই প্রোডাক্টটা একদমই আমার মানে ভালো লাগেনি হ্যাঁ মানে যেরম একটা থাকে না পারফিউমে এক রকম ব্যাপার থাকে ওরম সেটা নেই

সোয়েটপ্রফও না ও লং লাস্টিং যে একটা সিয়ে থাকবে ফ্র্যাগরেন্স থাকবে সেটাও নেই একদম ব্যাড কোয়ালিটি আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই জন্যই কেসের পারফিউমটা আমার পছন্দ না